পারফরমেন্স বাড়ানোর জন্য গান করার সময়ে আমি শরীর এবং মুখের কোনোরূপ গঠন ব্যবহার করি না অনেকদিন আগে গান করতাম কী কী করতাম সেটাও ঠিক মনে নেই মুখের ভঙ্গিও আমার ঠিক মনে নেই এখন